আমাদের এলাকায় ছেলেরা ক্রিকেট ফুটবল কবাডি খেলতে পছন্দ করে কিন্তু আমাদের তো একানে সেরকম মানে এ নেই খোলামেলা মাঠ আছে বাচ্চারা সেখানে শীতের সময় দৌড়ায় ক্রিকেট ফুটবল এগুলো খেলে খেলতে খেলতে এক সময় ওরা একটু একটু করে খেলতে খেলতে ওরা বড়ো হয়ে যায় বা বড়ো ধরনের কিছু

তারাও খেলতে শুরু করে এবার দেশে দেশে তো অনেক যুদ্ধের পরিস্থিতি চলছিলো সেখানে মানে এখন ছেলেরা খেলা এ দলে ও দলে খেলা নিয়ে এ দেশে ও দেশে খেলা নিয়ে একন যুদ্ধ চলছে সেই খেলা একটু একটু করে মানে এখন আমাদের ভারতবর্ষে বড়ো হচ্ছে ক্রিকেট ফুটবল এগুলো খেলচে ছেলেরা খেলতে খেলতে এবারে ছোটে থেকে একটু একটু করেও আগিয়ে যাচ্ছে আগিয়ে যেতে যেতে দেখা যাচ্ছে সেই ছেলে এক দিন ভালো মানে খেলোয়াড় হয়ে গেলো খেলোয়াড় হয়ে গিয়ে উপরে খেলার বড়ো ধরনের খেলার ইয়ে পেয়ে গেছে সেখানে খেলতে খেলতে আবার দেখা গেলো একটা চাকরি ধরনের কিছু পেয়ে গেলো টিভিতেও দেখাচ্ছে ফোনেতেও দেখাচ্ছে সবার কাছে আর কি নামি দামি হিসাবে ভূমিকা পালন করে